স্বাস্থ্য পরিষেবা পরিবহন শিক্ষা ও অন্যান্য মূল্যে প্রতি দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রামে ও শহরগুলোকে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা আর পরিবহনের দিক থেকে আমাদের বলব ট্যাবেল ট্যাবেলে কিছু বাস কিছু গাড়ি দেওয়া যাতে করে সরকারির হিসাবে আমাদের প্রাইভেট বাসগুলো যেভাবে ভাড়া নেয় সেই ভাড়া তুলনামূলকভাবে কম হয় যাতে করে মানুষ তার গন্তব্যস্থলে যেতে পারে তার কর্মসংস্থানের যাতে যেতে পারে সেগুলো একটা লক্ষ্য রাখতে হবে সরকারকে আর সরকারের কাছে এটাই সাহায্যের আশা সাধারণ মানুষদের